হ্যাঁ আমাদের জেলা পশ্চিম মেদিনীপুর অনেক পরিবর্তন হয়েছে আমরা সেটা দেখে আসছি

পশ্চিম মেদিনীপুরে শিল্প কলকারখানা বিভিন্ন দোকান দানি অনেক বড়ো হয়েছে এবং শিল্প কলকারখানা উন্নত হয়েছে অনেক বেশী হয়েছে এবং এর ফলে বেকাররা অনেক কাজ পেয়েছে তাদের আর্থিক দুর্দশা আর্থিক দুর্দশার থেকে অনেক মুক্তি পেয়েছে এবং তাদের মুখে হাসি ফুটেছে হ্যাঁ এর ফলে তাদের নিজেস্ব জীবনযাত্রা এবং তাদের শিশুরা উন্নত পোশাক এবং উন্নতভাবে শিক্ষার লাভ নিতে পারছে হ্যাঁ এই দেখে আমার খুব ভালো লাগে যে পশ্চিম মেদনীপুরের মানুষরা এখন আগের থেকে অনেক উন্নত হচ্ছে এবং তাদের চিন্তা ভাবনাও অনেক উন্নত হয়েছে এবং আগের রাস্তাঘাটের তুলনায় এখনের রাস্তাঘাট খুব ভালো হয়েছে এখন গ্রামেগঞ্জের রোগীরা খুব সহজেই মেদিনীপুর হাসপাতালে পৌঁছে যেতে পারে এবং তারা দুরারোগ্য ব্যাধি থেকে নিজেদেরকে সুস্থ করে তুলতে পারে এবং ঘরে ফিরতে পারে তার নিজেদের প্রিয় প্রিয়জনের কাছে যেতে পারে এইভাবে তাদের হাসি ফোটে এইসব দেখে আমাদের খুবই ভালো লেগেছে এইজন্য মানুষের মুখে প্রত্যেকটা গ্রামে মেদিনীপুরের গ্রামের মানুষের মধ্যে হাসি ফুটেছে এবং বিভিন্ন জিনিসপত্র যেগুলো পাওয়া যেত না মেদিনীপুর মানুষের শহরের অনেক গ্রামের জিনিস যেমন পাওয়া যেত না সেগুলো খুব সহজেই এখন মেদিনীপুরবাসীদের শহরের মধ্যে পাওয়া যাচ্ছে